আমি যেহেতু ভরতনাট্ট্যম শিল্পী তাই আমাকে ভরতনাট্ট্যমের প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে মুদ্রা এবং আঢাউ করতে হয় আঢাউ বলতে টাট্টা আঢাউ নাট্টা আঢাউ এরম বিভিন্ন রকমের ভাব রয়েছে এবং প্রত্যেকটি ভাগ ভাবের একটি করে বোল রয়েছে আঢাউ হয়ে যাওয়ার পর আমাদের যা করতে হয় সেটা হচ্ছে শব্দম পদম রূপম এইগুলোরও নানারকমের বোল এবং সঙ্গীত রয়েছে কিন্তু ভারতনাট্ট্যাম যেহেতু খুব কাঠখোট্টা নাচ তাই নিজেদের শরীরের অঙ্গভঙ্গী ঠিক রাখতে আমাদের ভারতনাট্ট্যামের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও বেছে নিতে হয় এবং তাতে রবীন্দ্র নৃত্যও করতে হয় যেহেতু প্রত্যেকটি রবীন্দ্রসঙ্গীতের ভাব আলাদা সেই হিসেবে প্রত্যেকটি নাচও আলাদা হবে এবং তাই জন্যেই আমাদের প্রত্যেকটি রবীন্দ্রসঙ্গীতে নাচ করতে হয় তাই প্রত্যেকটি ভাবের সাথে আমাদের শরীরের অঙ্গভঙ্গীরও পরিবর্তন হয়